আমি অনলাইন থেকে একটা কুর্তি অর্ডার করেছিলাম সেই কুর্তিটা মিশো থেকে আমি অর্ডার করেছিলাম এত কোয়ালিটি ভালো এসেছে মানে যেমন কাপড়টা খুব সফট কটনের অনেকটা সফট অনেক নরম অনেক কোয়ালিটি একদম পাতলা ফ্যারফ্যারেও না পাতলাও না মোটা কাপড়ের এবং খুব সফট নরম গায়ে পরে আছি বলে বুঝতেই পারা যাবে না এবং তার দামটা অনেকটা কম এত ভালো একটা প্রোডাক্ট এসেছে আমি ভাবতেও পারিনি যে এত সুন্দর আসবে অন্যান্য আরও জিনিস অর্ডার দিই কিন্তু সেই জিনিসগুলোর তুলনায় এই জিনিসটা অনেক বেটার এসেছে অনেক ভালো এসেছে নেক্সট টাইম আরও অনেক জিনিস কেনার জন্য আমি আবার অনলাইনেই অর্ডার করব দোকানের থেকে আমার মনে হয় যে অনলাইনে অর্ডার করে অনেক ভালো জিনিস বেটার জিনিস এখন আসছে মানুষকে আর ঠকাচ্ছে না অনেক ভালো জিনিস এসেছে অনেক কোয়ালিটি ভালো প্রোডাক্ট এসেছে আর খুব খুবই সুন্দর এসেছে কালার কোয়ালিটি জামার টেক্সচার কোয়ালিটি সব দিক থেকেই খুবই ভাল এসেছে